আমার কাছে একটি কালার পেনসিল রয়েছে এবং সেটির ইতিবাচক দিকও রয়েছে কারণ আগেকার দিনে ছিলো তখন রঙ তুলিতে করে রঙ দেওয়া হতো তখন কোনো কালার পেনসিল ছিলো না কিন্তু বর্তমান যুগে এখন কালার পেনসিল বেরিয়েছে এখন বাচ্চারাও অনায়াসে কোনো কিছু এঁকে তার উপর রঙ করতে পারে কালার পেনসিলে করে কিন্তু আগে এটার সুবিধা ছিলো না